আমি জন্মসূত্রে বাঙালি বাংলা আমার মাতৃভাষা আমি ছোটো থেকে বাবা মার কাছ থেকেই বাংলা ভাষা শিখেছি জন্ম থেকেই একটু একটু করে বাংলা ভাষা শুনে শুনে সেই বাংলা ভাষা শেখা তারপর থেকে বড় হয়ে বাংলা লেখা বাংলা পড়া এখন বাংলা ভাষা বলতেই অভ্যস্ত বাংলা যেমন বলতে ভালো লাগে বাংলা শুনতে ভালো লাগে বাংলা ভাষা শিখতেও খুব ভালো লাগে আমাদের কাছে সবচেয়ে সহজ ও সরল ভাষা হলো বাংলা বাংলা ভাষাকে খুব পছন্দের একটি বিষয় করে নেওয়া আমাদের এটা জন্মসূত্রেই পাওয়া একে পাওয়ার জন্য বা একে শেখার জন্য কোনো কষ্ট করতে হয় না বরং এই বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাকে আমাদের কঠিন এবং কষ্টকর বলে মনে হয় কিন্তু বাংলা বলার জন্য বা বাংলা শেখার জন্য আমাদের নতুন করে কিছুই করতে হয় না জন্ম থেকে আমরা ছোটো থেকে প্রতিটা গুরুজনের মুখ থেকেই এই বাংলা ভাষা শুনে শুনে শিখে নিয়েছি আর এই বাংলা ভাষা শেখার জন্য আমাদেরকে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হয় না এই বাংলা ভাষা আমরা ছোটো থেকেই পড়তে পারি এই ভাষা নিয়ে আমার খুব গর্বের বিষয় যে আমি একজন বাঙালি